হ্যাঁ আমার কাজের জায়গাতে আমাকে কঠিন পরিস্থিতিতে সামাল দিতে হয় আমার নি আমি কাজ করতে খুব ভালোবাসি তাই আমার কাজের নড় চড় হলে আমার খুব অস্বস্তি হয় আর আমার বস আমাকে খুব পছন্দ করে আমার কাজেতে খুব প্রশংসাও করে আর আমার পাশে যারা কাজ করে তারা আমাকে খুবভাবে হিংসা করে এবং তারা চায় যে আমি কঠিন পরিস্থিতিতে ক্যা কীভাবে তাকে ফেলতে হয় তারা একটি ফন্দি করে আমাকে এমন একটি কাজ দিয়েছে সেই প্রজেক্টটি তারা করতে পারেনি আর আমাকে খুব কঠিন পরিস্থিতিতে ফেলেছে এবং আমি সেই পরিস্থিতিটিতে খুব সাম খুবভাবে সামালও দিয়েচি এবং তাদেরকে উচিত শিক্ষাও দিয়েছি যে কীভাবে কাজটা করতে হয় এবং আমি তাদেরকে কাজের মধ্যে তাদেরকে এই উচিত শিক্ষাটা দিয়েছি কেমনভাবে কঠিন পরিস্থিতি সামলেও কেমনভাবে এই কাজটা করতে হয় এবং তারতে তারা তারা আমার কাছে অনেক শিক্ষাও পেয়েছে যে কীভাবে কঠিন পরিস্থিতিতে এরকমভাবে কাজে ভুল হলেও কেমনভাবে সামাল দিতে হয় এই কঠিন পরিস্থিতি